আমি প্রতিদিন সকালে পাঁচটায় উঠে প্রত্যেকদিন নিয়মিত গান করি গান করতে আমার খুব ভালো লাগে সাধারনত আমি ঠাকুরের গানই গাই আমার বাড়িতে একটা হারমোনিয়াম আছে আমি হারমোনিয়াম বাজিয়েই গান গাই কোনো কোনো দিন সকালে না হলে আমি সন্ধ্যেবেলাতেও গান করি আমার গান শুনতে অনেকে ভালো লাগে আমাদের পাড়াতে কোনো অনুষ্ঠান হলে আমাকে ডাকে আমি সেখানে যেয়ে ঠাকুরের গানই গাই এবং অনেকসময় অনেক সমস্যায় পড়ি গানে অনেক স্বরলিপি আমার জানা নেই পাশাপাশি কোনো আমার শিক্ষকও সেরকম নেই কাছে যদি আমার কোনো শিক্ষক থাকতেন আমাকে সাহায্য করতেন আমার খুব ভালো হতো যে সমস্যাগুলোয় পড়ি সেই সমস্যাগুলো সমাধান করা যেত